আমি একদিন আমাদেরই পাশাপাশি স্বাদ বাহার বলে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলাম ফোনের মাধ্যমে খাবারের অর্ডার দিলাম তারপর সেই সেই খাবার ডেলিভারি হলো প্রায় তিন ঘন্টা বাদে খাবারটা ডেলিভারি হলো খাবারটা ডেলিভারি হওয়ার পর খাবারটা একজন একটা ভদ্র মানুষ দিতে আসলেন খাবারটা নিলাম পরিস্কার পরিছন্ন এবং হ্যান্ড গ্লাবস পরে আছে মানুষটা খাবারটা নিলাম নেওয়ার পরে খাবারের যে মান সেটা রেস্টুরেন্টের যে প্যাকেটিংটা ছিলো খাবারের প্যাকেটিংটা খুবইও সুন্দর ছিলো এবং সে প্যাকেটিংটা খোলার পর খাবারের মান যখন খেতে লাগলাম আস্তে আস্তে যখন স্বাদটা অনুভব করলাম দেখলাম খাবারের মান খারাপ বলা যাবে না খুবই ভালো খাবারের মান কোনোরকম খাবারের মান যে কম সেটা নয় খুবই সুন্দর লেগেছিলো ওই ওই স্বাদ বাহার রেস্টুরেন্টের যে ডেলিভারি সেটা তিন ঘন্টার মধ্যে এতটা রাস্তা অতিক্রম করে এসে দিয়েছিলেন কোনোদিকটাই খারাপ বলা যাবে না আর আর হচ্ছে রেস্তোরাঁর মধ্যে যেটা যেটা একটা জিনিস যেটা খুব একটা ভালো লাগেনি যে খাবারের মধ্যে একটা খাবার ছিলো সেই খাবারটা একটু প্রবলেম ছিলো বা একটু গন্ধ ছাড়ছিলো সেই খাবারটা